হুম বলুন

কীরকম বাজেট আপনার আগে একটু জানতে পারি কি হুম সাড়ে পাঁচ ছয় সাড়ে পাঁচ ছয়ে ভালো ফোন পাওয়া খুব মুশকিল সেকেণ্ডহ্যান্ড তো নেবেন না পুরোনো ফোন চলবে না তো হুম

ঠিক আছে একটা নতুন ফোন এসেছে স্যামসাংয়ের সেটা ওই সাত হাজার দুশো মতন দাম হবে হুম তো হুম আপনি কি নিতে চান না বৈশিষ্ট্য সাধারণভাবে ব্যবহার করবার যা যা কিছু সবগুলোই আপনি পাবেন আচ্ছা হুম

সেগুলো আপনি হ্যাঁ সেগুলো আপনি দেখে নেবেন এসে হুম হুম সাড়ে ছহাজারের নিচে আমি দিতে পারব না দেখুন সাড়ে খুব বেশি হলে আপনার জন্য আমি সাড়ে ছহাজারে দিতে পারি তার কমে আমি দিতে পারব না আপনি আসুন দেখে যান হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা হবে সেটা হবে সেটা হবে হুম আচ্ছা ঠিক আছে আপনি তাহলে হুম চলে আসবেন গড়াই রোডে আমার দোকান আছে হুম হুম হুম হুম হুম হুম হুম ঠিক আছে ঠিক আছে